হ্যাঁ আমি মনে করি গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ এখন নূতন প্রজন্মের ছেলেমেয়েরা সবাই শহরমুখী হয়ে যাচ্ছে তারা পড়াশুনো করলেও শহরে গিয়ে ভালো কলেজে স্কুলে পড়াশুনো করছে তার ফলে শহরের জীবন যাপনে তারা অভ্যস্ত হয়ে উঠছে তারা গ্রামাঞ্চলে আর আসতে চাইছে না তার ফলে গ্রামাঞ্চলে যারা আছে তারা কিন্তু আর সেই মতো উপযুক্ত জীবন সঙ্গী পাচ্ছে না আরেকটাও কারণ হলো গ্রামাঞ্চলে যেই সকল সুযোগ সুবিধাগুলি থাকা উচিত সেগুলি বর্তমানে এখনও সমস্ত গ্রামাঞ্চলের মধ্যে নেই শহরের তুলনায় অনেকই কম কেন না যদি একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে যাওয়া যায় সেখানে একটা গ্রামে পাওয়া যাবে না অথচ শহরে সেই সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় বা ছেলেমেয়েদেরকে পড়াশুনো করার জন্য ভালো স্কুল বা কলেজ গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় না সেই তুলনায় শহরের দিকে এগুলি পাওয়া যায় এই সুযোগ সুবিধাগুলির কারণে গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে